আমি বিগবাজার থেকে যে হ্যান্ডব্যাগটি কিনেছিলাম সেই হ্যান্ডব্যাগটি দেখতে খুব সুন্দর পিঙ্ক কালারের খুব চকচকেই এবং সেই ব্যাগটি খুবই আকর্ষণীয় মানুষের চোখে পড়লেই সেটি আরও বেশি দৃষ্টিগোছর হয়ে যাচ্ছে